হ্যালো বলছি দাদা বলছি আমার একটা সাহায্য লাগবে যে ভালো আছি বলছিলাম বলছিলাম আমি তো হস্টেলে নতুন এসছি তো আমাকে এখানে রেঁধে খেতে হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমি আমি বলছিলাম যে আমি একটা নদিয়া থেকে ইলিশ মাছ কিনে এনেছি হ্যাঁ তো ওটা কিভাবে রান্না করব সেটা আমি বুঝতে পারছি না তো তুমি যদি একটু সাহায্য করো খুবই ভালো সরষে দিয়ে করলেই ভালো হয়

হ্যাঁ হ্যাঁ না ওগুলো করা তো হয়ে গেছে সমস্ত হ্যাঁ

না না বাড়িতে তো একটু অসুবিধাই হবে বাজার থেকে কিনে হ্যাঁ হ্যাঁ না না না আমি কিনে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ ও তারপর ও এটুকু করলেই হয়ে গেল ও ঠিক আছে শোনো আমি বলছিলাম যে আমি তো এখন হস্টেলে একা তো আমাকে এখন রেঁধেই খেতে হবে তো আমার যদি আরও সাহায্য লাগে রান্নাবান্নাতে তো তোমাকে আমি মাঝে মধ্যে ফোন করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ ভালো আছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি